হ্যাঁ বলুন হ্যাঁ বলুন মা তারা ট্রাভেল এজেন্সি থেকে বলছি

দেখুন আমরা হ্যাঁ দেখুন আমরা এখন একটা নতুন ট্যুর আর কি শুরু করব সেটা হচ্ছে গ্যাংটকের একটা ট্যুর যেটা হচ্ছে থ্রি নাইট ফোর ডেজের জন্য ঠিক আছে তো এখানে মোটামোটি সবকিছুই এখানে ফেসিলিটি আপনাকে দেওয়া হবে যেমন আপনাকে সকালে জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সবকিছুই এখানে প্রোভাইড করা হবে এবং আমাদেরই আমাদেরই ট্যুরিস্ট গাইড থাকবে যে আপনাদেরকে সব জায়গায় ঘোরাবে সবকিছু দেখিয়ে দেবে ঠিক আছে তো এটার একটা ম্যাক্সিমাম আর কি কস্ট আমরা এখানে ভেবে রেখেছি যেটা আমরা নেব সবার কাছে সেটা ওই মোটামোটি দশ হাজার টাকার প্যাক হবে হ্যাঁ দশ হাজার টাকার প্যাকেজ হবে তা আপনি বলুন যে কিরকম করবেন হ্যাঁ আমাদের এখানে সার্ভিস বলতে আরও যেটা হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলছি তো আপনি প্রথমে বলুন যে আপনি যে হোটেলটা নেবেন সেটা এসি না নন এসি নেবেন বলুন হ্যাঁ দেখুন এসি রুম যদি আপনি নেন তাহলে এসি রুমের জন্য আমাদের পার ডে হাজার টাকার কস্ট আছে ঠিক আছে হ্যাঁ আর হোটেলটাও খুব ভালো আছে খুব মানে আপনার ওখানে কোনো অসুবিধা হবেনা থাকতে ঠিক আছে রাতে শুতে ও কোনো অসুবিধা হবেনা যেহেতু এসি রুম আছে আর ঘোরার ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলায় আমাদের আটটার মধ্যে ট্যুরিস্ট গাইড চলে আসবে এবং তিনি সবাইকে নিয়ে চলে যাবেন এবং ওখানকার যা যে সমস্ত ঘোরার জায়গা আছে সবকিছু সেখানে ঘুরিয়ে আপনাকে দেখাবে ঠিক আছে এটা হচ্ছে এরটা হচ্ছে আপনার থ্রি নাইট ফোর ডেজের প্যাকেজ হচ্ছে ঠিক আছে হ্যাঁ নাইট স্টে হবে আপনার এখানে থ্রি নাইট তিন নাইট আপনি তিন রাত্রি থাকবেন আর চারদিনের ট্যুর টোটাল ঠিক আছে তো আপনার কোনো অসুবিধা হবেনা আমরা এখান থেকে বাস ছাড়ব এই বাস যে বাসে আপনি যাবেন সেই বাসটা হচ্ছে একটা ভলভো বাস যেটাতে কোনো বেশি জার্নিও হবে না ঠিক আছে হ্যাঁ দেখুন সব মিলিয়ে আমরা দশ হাজার টাকার এটা প্যাকেজ রেখেছি ঠিক আছে দশ হাজার টাকার প্যাকেজ রেখেছি এর মধ্যেই সবকিছু আপনাকে প্রোভাইড করা হবে তো আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে অফিসে আসুন এসে রেজিস্টার করে যান আমরা ঠিক সময়ে আপনাদেরকে সবকিছু টিকিট দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আমারও খুব ভাল লাগলো আপনার সাথে নমস্কার রাখছি হ্যাঁ ঠিক